পুরুলিয়া জেলা বিখ্যাত অনেক কারণে পুরুলিয়া জেলায় যদি বলি দর্শনীয় স্থান হচ্ছে বসন্তকালে এখানে যা পলাশফুল ফোটে এবং পলাশ পাহাড় এই পলাশ পাহাড় দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে তাছাড়া বলাই বাহুল্য অযোধ্যা অযোধ্যার আপার ড্যাম লোয়ার ড্যাম এবং অযোধ্যার চারপাশের অঞ্চলে অনেক ঝরনা আছে যেমন টুরগা ঝরনা তারপরে আছে হল বামনি ঝরনা এবং আরও অনেক পাহাড় আছে জয়চন্ডী পাহাড় এবং এখানে দর্শনীয় স্থান বা মন্দির হল দেউলঘাটার মন্দির এইসব জায়গাতে সারাবছর ধরে নানারকম মানুষরা আসে এবং এই স্থানগুলি দর্শন করে